বাংলা জনগণ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং সম্মান করতে তাদের ভাষাই একমাত্র ব্যবহার করে এবং আমার মনে হয় অন্য কোনো ভাষার উপপ্রয়োগ না করে নিজেদের ভাষার প্রয়োগ করাতেই তাদের বেশি সম্মান দেখানো হয়ে থাকে বাংলাকে